আমার এলাকায় একটি বড় পুকুর বা জলাশয় রয়েছে যেটি সাধারণত মাছ চাষ করার জন্য ব্যবহার করা হয় এবং তার চারপাশে রক্ষণাবেক্ষণ করার জন্য অনেক গাছ লাগানো রয়েছে তাতে বোট রয়েছে যেখানে পর্যটকরা গিয়ে বোটিং করতে পারেন এবং সেখানে মাছ ধরার জন্য ফিশিংয়েরও ব্যবস্থা রয়েছে গ্রীষ্ম বা শীতকালে মাছধরা যাদের পেশা রয়েছে যাদের শখ রয়েছে অনেক পর্যটকই রয়েছেন যাদের মাছধরা একটি অত্যাধুনিক শখ সেই শখ পূরণের জন্য তারা আমাদের এই জলাশয়ে অবশ্যই আসতে পারেন গ্রীষ্ম বা শীতকালে আপনি যখনই আসবেন আমাদের এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে সেই বোটে চড়ে আপনি আপনার পছন্দমতো মাছ ধরতে পারেন এবং এখানে সেই মাছ ধরার জন্য সুব্যবস্থা করা রয়েছে